হ্যাঁ বলুন আমি কর্পোরেশান বলছি আপনি হ্যাঁ হ্যাঁ বলুন সে আমরা তো চেষ্টা করছি এবার স্যা ওয়ার্ডটা স্যাংসন হলেই আমরা কাজ শুরু করে দেবো খুব শীঘ্র তত দিন হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি সে ব্যাপারটা আপনারা আপনা আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন আমাদেরও তো কর্তব্য হয় যে কাজগুলো করা চেষ্টা এবার আমাদের তো হ্যাঁ আমরা তো চেষ্টা করছি আপনাদের মতো অনেক এলাকা আছে সেগুলোকেও আমাদের দেখতে হয় তো একটু তো টাইম লাগবে আপনাদেরও ধৈর্য ধরতে হবে আমাদেরও টাইম দিতে হবে একটু হ্যাঁ আপনারা বড়ো রাস্তা আমরা যে রাস্তাটা বড়ো করবো সেটার জন্য তো আপনাদের ফুটের পাশে যে দোকানগুলো সেগুলোকেও সহায়তা করতে হবে যে দোকানগুলো একটু সরালে আমরা রাস্তাটা বড়ো করতে পারি সেটার জন্যও রাজি হচ্ছে না তো আমরাও কোন দিকে যাবো ওই জ হুম সেটা আমরা দেখছি এবার আপনারাও একটু যদি না দেখেন আমরা সব কী করে করবো আপনাও রিপেরিংই তো করে যাচ্ছি যদি না আপনারা এ করেন সেটা আপনাদেরও দেখতে হবে শুধু আমাদের ওপর ছেড়ে দিলে হবে ঠিক আছে আমরা দেখছি রাখছি তাহলে হ্যাঁ